আমি আজ থেকে প্রায় দশ দিন আগে পুরুলিয়ার একটি দোকান থেকে একটি হাতুড়ি কিনে এনেছি আমাদের বাড়িতে কাজের জন্য ঘরের ওপরের ছাউনিতে বাঁশের উপরে পেরেক ঠোকার কাজে হাতুড়িটি ব্যবহার করা হচ্ছে সেটি খুব ভালোভাবে ব্যবহার হচ্ছে দামের পরিমাণে কাজে লাগছে